আমাদের বাড়ি মানে গরু ছাগল হাঁস মুরগি আছে আমরা কুরবানি দিই ঈদ এলে আমরা গরু কুরবানি দিই দিয়ে মসজিদে আমরা দিই ফের লোক কুটুম্ব পাড়া পাড়াতেও লোকের দিই সবাইকে আমরা গোশ আমরা বিতরণ করি আমাদের বাড়ির জলসা হলে আমরা বড় ছাগল আমাদের ফেলতে হয় মানে অনেক লোক কুটুম্ব আসে হাঁস মুরগি তো আর হয় না তাই আমাদের বড় ছাগল বা অনেক পাঁচ ছটা মতো আমাদের মুরগি বা হাঁস ফেলতে হয় আমাদের নাহলে আমাদের লোক কুটুম্বর মানে গোশ দিয়ে কুলোয় না আর এমনি আকিকা করলেও হচ্ছে কি ছাগল জবাই করি করে বাইরে দিই গ্রামে দিই ফের লোক কুটুম্বেরও দিই মসজিদেও দিতে হয় ফের কোনো বাড়িতে ছোটখাটো আ অনুষ্ঠান হলে আমরা ছাগল জবাই করি বা কোনো বিয়ে টিয়ে হলে আমরা গরু কুরবানি দিই না দিলে আমাদের ওসব অনুষ্ঠান মানে ভালো হয় না বা লোকের গোশ টোশ ভালো করে দেওয়া যায় না বা যে কোনো মানে অনুষ্ঠান আমরা তো গরিব মানুষ কত আর গোশ কিনব তাই বাড়ি যেগুলো পুষি আমরা মানে ওই সব অনুষ্ঠান হলে জবাই করি বা লোক কুটুম্ব আসলে জবাই করি করে তাদেরকে খাওয়াই আমরা হচ্ছে কি সেরকম বড়ও লোক না গরীব শরীব মানুষ আমরা ছোট থেকে পুষি পুষে বড় করে সেসব আমরা লোক কুটুম্ব আসলে বা কোনো অনুষ্ঠান হলে সেসব করি